আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি বছরের বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বিভিন্ন জায়গায় ভ্রমণ করি আমি বিভিন্ন আমি বা বিভিন্ন মন্দিরে যাই মসজিদে যাই বিভিন্ন গ্রিক গির্জাতেও যেয়ে থাকি আমি সম্প্রদায় ভিত্তিতে আমি বলতে গেলে আমি হিন্দু কিন্তু আমি কুসংস্কারে বিশ্বাসী নয় আমি বিভিন্ন মসজিদেও বেড়াতে যাই বিভিন্ন খ্রিস্টি খ্রিস্টানদের চার্চেও বেড়াতে যাই আমি সেরকম কোনো কুসংস্কারের সম্মুখীন কখনো আমাকে হতে হয় নি আমাকে বিভি আমাকে সকল সব জায়গাতেই সুসন্মানে প্রবেশ করতে দেওয়া হয় এবং তাদের জিনিসপত্র দেখতে দেওয়া হয় বা আমি বিভিন্ন ধরনের বড়ো বড়ো মসজিদ মসজিদেও গিয়েছি সেখানে তাদের সুন্দর সুন্দর জিনিসগুলো ঘুরে ঘুরে দেখেছি এবং এবং আমি তাদের নামাজ পড়াও দেখেছি সামনে বসে আমি খ্রিস্টানদের গির্জাতেও গিয়েছি আমি সেখানে তাদের আমি তাদের প্রেয়ারও সেখানে দেখেছি আর তাদের প্রার্থনা আমার খুব ভালো লাগে ভালো লেগেছে আমি আমি আমি নানা ধরনের সাম্প্রদায়িকতার বাইরে গিয়েও নানা ধরনের আর জিনিসপত্র দেখেছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে আমি মিশেছি কথাবার্তা বলেছি খাওয়া দাওয়া করেছি তাদের খাবার দাবার এভাবে এইভাবে আমি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মানুষের সাথে নিজেকে মিশিয়ে দিয়ে একটা বার মেলবন্ধন সৃষ্টি করার চেষ্টা করেছি মানুষের সাথে নিজেকে মিশিয়ে মানুষকে ভালোবাসে মানুষের থেকে ভালোবাসা গ্রহণ করে আমার কাম করতে খুবই ভালো লাগে এইভাবে আমি বিভিন্ন দেশে বিভিন্ন দেশে ঘুরে বেড়াই বিভিন্ন মন্দির মসজিদ চা গির্জা বিভিন গির্জাতে আমি ঘুরে বেরিয়েছি এছাড়াও আরও যে সমস্ত সম্ম যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে আমি সেই সমস্ত জায়গাতেও গিয়েছি ঘুরেছি খাওয়া দাওয়া করেছি তাদের খাবার তাদের কালচারের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি